ঝাড়গ্রাম জেলায় মা এখানকার মানুষ প্রধানত চাষবাসের উপরেই নির্ভরশীল তাছাড়াও এখানকার মানুষ আরো অনেকভাবে তাদের জীবিকা নির্বাহ করে যেমন হস্তশিল্প বিভিন্ন রকম কার্ড উল বিভিন্ন রকম জিনিস দিয়ে পাট দিয়ে তারা জুট দিয়ে তারা গয়না তৈরি করে আসবাবপত্র তৈরি করে শো পিস তৈরি করে যেগুলো ঘরে সাজানো যায় সেগুলো তৈরি করে এবং তাছাড়াও চাষবাসের উপর এখান এখানকার মানুষ বেশি নির্ভরশীল এখানে বিভিন্ন রকম সবজির জন্য অনুকূল পরিবেশ বজি ধান এগুলো মানুষ চাষ করে তো চাষ শিল্পের মাধ্যমেও মানুষ এখানে তাদের জীবনযাপন চালায় তাছাড়া এটা যেহেতু জঙ্গলমহলের এ এলাকা তাই এখানকার মানুষ হয়তো চাষ বাস করে তাছাড়াও এখানে মানুষ ঘুরতেও আসে তো পর্যটন শিল্পটাও এখানে চলে পর্যটন শিল্পের দ্বারা তারা তাদের জীবনযাপনও নির্বাহ করতে পারে তো এইগুলো হল আমাদের ঝাড়গ্রাম জেলার কিছু বৈশিষ্ট্য এবং ইতিহাসে মোঘল যুগ থেকে এই ঝাড়গ্রামটা একটা বন জঙ্গল এরিয়া হয়েছিলো তো ইতিহাসের পাতায় এই ঝাড়গ্রাম একটা বন জঙ্গল এলাকা নামে পরিচিত ছিল তো এখানকার সাংস্কৃতিক যেমন এখানে টুসু ভাদু নাচ এইগুলো বিখ্যাত এখানকার টুসু ভাদু নাচ বাইরেও চলে তো এখানে প্রচুর চলে এগুলো অনুষ্ঠান হয় তো এগুলোর মাধ্যমে মানুষ জীবনযাপন করে তাছাড়া অনেক সমস্যাও আছে যেমন সমস্যার মধ্যে বলতে গেলে এখানে গ্রাম এলাকা বলে এখানকার উন্নতিটাও একটু কম আছে যেমন অনেক দুরস্ত গ্রামে যেগুলো প্রত্যন্ত গ্রাম সেখানে অনেক উন্নত করা এখন বাকি আছে স্কুল সংখ্যা আরো বাড়াতে হবে শিক্ষকদের সংখ্যা বাড়াতে হবে তো এগুলো বাড়ানোর জন্য সরকারকে উচিত ঝাড়গ্রামকে আরো উন্নত করা